কৃষকরা কী ভাবে পশুর যে বর্জ্যের ব্যবস্থা করে নষ্ট না হয় যেটা কম্পোস্টিং সিস্টেম বলা হচ্ছে এখানে কম্পোস্টিং হচ্ছে দেখ ব্যাপারটা কী রকম যে আমাদের যে খাদ্য বর্জ্য কৃষি ক্ষেত্রের বর্জ্য বাগানের বর্জ্য ফসলের যে বর্জ্য সেই সমস্ত বর্জ্যগুলিকে আমরা কী করি ব্যাকটেরিয়া বা ছত্রাকের বা অণুজীবের সাহায্যে পচিয়ে আমরা সেই সমস্ত বর্জ্য পদার্থগুলো থেকে সার তৈরি করি এ বার সেই সার আমরা কী কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারি বিভিন্ন রকম সবজি চাষ বা ফসলের চাষের ক্ষেত্রে আমরা কম্পোস্টিং ব্যবহার করতে পারি এবং এই সার হিসাবে ব্যবহার করার ফলে আমাদের কী হয় এগুলো তো একদম ন্যাচারাল জিনিস এই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না যেগুলো আমরা বাজার থেকে কিনি এই সমস্ত সারগুলো তো এই সমস্ত সারগুলো কিন্তু অনেকগুলো ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে কিন্তু আমরা যদি যে যে সমস্ত ন্যাচারাল যে জিনিসপত্রগুলো দিয়ে কম্পোস্টিংয়ের সাহায্যে যদি আমরা ন্যাচারাল সার ব্যবহার করতে পারি তবে সেগুলো আমাদের শরীরের পক্ষে অনেক উপকারি হয় কৃষকরা এ কী করতে পারে যে সমস্ত বাড়ির বর্জ্য বাগানের বর্জ্য তারা বা ফসলের যে বর্জ্য সেগুলোকে এক জায়গায় জমিয়ে একটা গর্ত করে সেখানে জমিয়ে সেখানে তারা কিছুকাল রেখে সেটাকে তারা কম্পোস্টিংয়ের মাধ্যমে সেই জৈব পাত্রগুলি থেকে সার তৈরি করতে পারে এবং সেই সমস্ত সারগুলিকে তারা কৃষি ক্ষেত্রে ব্যবহার করতে পারে ফলে কী হয় ফসলের মান দ্বিগুণ হয়ে যায় এবং শরীরের পক্ষে সেগুলো মানে খুব পজিটিভ হয় সেগুলো শরীরের পক্ষে হানিকারক হয় না সেগুলো ব্যবহার করার ফলে কৃষকেরও অনেক খরচের মাত্রাও কম হয় তাদেরকে অজৈব সার কিনতে হয় না কম পরিমাণে কিনতে হয় এই জৈব সারগুলো ব্যবহারের ফলে তো এটাই কম্পোস্টিং ব্যবহার ও সার হিসেবে ব্যবহার করা এটাই হচ্ছে এই ভাবে কৃষকরা ব্যবহার করতে পারে বা করে